হ্যালো হ্যাঁ বলছি এটা কি মাংসর দোকান ও বলছি যে আপনার দোকান থেকে মাংস কিনেছিলাম তো মাংসটা পচা বেরিয়েছে আর গন্ধ ভালো না অতোটা আপনি কি এতো দাম নিয়ে আর এরকম মাংস দিচ্ছেন লোককে মরা হ্যাঁ হ্যাঁ আমি নিজে গিয়েছিলাম আপনার দোকান থেকেই নিয়েছি হ্যাঁ হ্যাঁ একদম শিওর এরকম ব্যবসা করবেন না এরকমভাবে তো লোকের ক্ষতি হবে না না না আমি তো নিজে নিয়ে এসেছি ওই জন্যই আপনাকে ফোন করলাম না হলে আপনার নম্বর পাবো কোত্থেকে আপনাকে তো ওই জন্যই ফোন করলাম না না এরকমভাবে এরকমভাবে ব্যবসা করলে তো হবে না না লোকের তো ক্ষতি হবে এরকম মাংস খেলে ঠিক আছে পরের বার থেকে হলে কিন্তু সেই স্টেপ নেবো আমরা ঠিক আছে ঠিক আছে ওটা একটু দেখবেন সেই হিসাবেই ব্যবস্থা করুন ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ সে তো আচ্ছা ঠিক আছে কিন্তু এরকম হলে তো প্রবলেম না ওই জন্যই ওকে ওকে থ্যাংক ইউ